আমাদের গ্রামের একটা ছবি এঁকেছিলাম তাতে ছিল মাঠ ভরা ধান মাঠ ভরা ক্ষেত গরু ছাগল পুকুর ডোবা ইত্যাদি সবরকম মিলিয়ে আমি ফুল ছবিটা আঁকলাম প্রথমে তারপরে রঙ দিলাম খুব সুন্দর হয়েছে সেটাকে আমি বাঁধিয়ে রাখলাম সবাই সব ভালো লেগেছে সবাইকে তারপরে আমি চেষ্টা করলাম অনলাইনে একটা ছবি দেখলাম কৃষ্ণ মূর্তি সেটাকেও আমি আঁকার চেষ্টা করলাম ঠিক মূর্তিটাকে তুলে ধরার চেষ্টা করলে করলাম তারপরে আমার বান্ধবীরা সব এল ঘরে যারা আসে সব এসে বলছে খুব সুন্দর এঁকেছিস তাতে তোরা এত সুন্দর প্রকৃতিটাও এঁকেছিস কৃষ্ণ মূর্তিটাও এঁকেছিস দারুণ তাদেরও খুব ভালো লাগলো এতে আমাতে উৎসাহ আমার আরও বাড়ল আরও আমি আস্তে আস্তে ছবি আঁকার ইয়েতে বেড়ে উঠলাম সেটায় আমি আমার গর্বিত আমার এটা যে নিজের হাতে আমি এঁকে এই যে সবাইকে দেখাতে বললাম সবাই কত বলছে যে ভালো হয়েছে সেটায় আমি গর্বিত